না আমি কখনও পাখিদের ক্লাবে বা দলে যোগ দিই নি এখন আমার সেরকম সময় নেই যে যেহেতু আমি শহরে থাকি এসব এই ক্লাবে কখনো যাওয়া হয়নি কিন্তু যদি যেতাম সেই অভিজ্ঞতাটি অভিজ্ঞতাটি আরও ভালো হতো এবং সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারতাম জীবনে এবং পাখি খুব সুন্দর একটা জিনিস বা পাখিতে কিছু অনেক কিছু শেখাও যেত